আমি আমার বাড়ির সামনে একটি দোকান থেকে একটি স্কার্ট কিনেছিলাম স্কার্টটা দেখতে প্রথমে খুবই সুন্দর লাগছিলো উপরে নকশা ডিজাইনগুলো আমার খুব ভালো লাগলো উপর থেকে দেখে আমি নিয়ে নিয়েছিলাম কিন্তু নিয়ে বাড়িতে এসে জিনিসটা ব্যবহার করার পর দেখলাম জিনিসটা মোটেই ভালো নয় একদমই খারাপ দেখতে যতটা সুন্দর তার গুণাগুণ একটুকুনও ভালো ছিল না ওই উপরের জিনিসপত্রগুলো দু এক দিন কাচার পরেই নষ্ট হয়ে গেছে কাপড়টা সুতির না হয়ে সিন্থেটিকের কাপড় আমি ব্যবহার করে একটুকুনও ভালো লাগেনি আর রঙটাও কিছুদিনের থাকেনি বেরিয়ে গিয়েছিল তারপর মনে হল যে এই স্কার্টটা নিয়েই আমি ভুল করেছি দোকানদারকে যেয়েও আমি বললাম যে এরকম স্কার্ট আপনি আমাকে দিয়েছেন আমি ভাবলাম ভালো হবে তাই নিলাম এরকম জানলে আমি এরকম স্কার্টটা নিতাম না এই এত যে খারাপ এর গুণগত মান এত খারাপ আপনি ধারণাও করতে পারবেন না আর বলব এরকম স্কার্ট যেন আমি তো নিয়েইছি আর কেউ যেন না আর নেয়